আমি সরকারের থেকে যে স্কিমটি থেকে উপকৃত হয়েছি সেটি হল স্বাস্থ্যসাথী কার্ডের স্কিম এই স্কিমটির দ্বারা আমি আমার ঠাকুমার সুস্থতা মানে ঠাকুমা যে আমার খুব অসুস্থ হয়ে পড়েছিলো সেটা আমি ডাক্তার দেখিয়েছি আমার ঠাকুমার হার্টের রোগ হয়েছিলো যেটা আমি বাইরে সরকারি হসপিটালে গিয়ে বিনামূল্যে দেখাতে পেরেছি তো এই জন্য আমি সরকারের কাছে অনেকটা অনুপ্রাণিত আছি বা কৃতজ্ঞ আছি যে তারা এই স্কিমটি চালু করেছিলো বলেই আমি আজকে আমার ঠাকুমাকে একটা সুন্দর জীবন দিতে পেরেছি তো এইভাবে সরকার বিভিন্ন ছোটো ছোটো স্কিম করলে আমি খুব খুশি হবো যাতে মানুষ মানুষের সুবিধা হয় সরকার যে বেঁচে আছে সেটা যেন মানুষ জানতে পারে